আমার তো নিজেস্ব পুকুর আছে যেহেতু মাছ ধরার জন্য আমি সেরকমভাবে কোনো জায়গায় ভ্রমণ করতে যাই নি যেহেতু আমার নিজস্ব পুকুর আছে আমাদের যেহেতু পুকুর আছে ওরা মাছ ধোত্তে আসে সেই মাছটা নিয়ে গিয়ে আমরা মাছের কাটায় বেচি ও মাছের আরতে গিয়ে বেচতে হয় সেইগুলো সেগুলো আমার জানা আছে এবার একদিন এক জায়গায় পাস দিচ্ছিলো হঠাৎ একজন বললো যে যাবি ওখানে গিয়ে ওখানে পাশে মাছ ধরা হয় তো ওই ওর সাথেই গেছিলাম ও যেহেতু গেছিল ওর সাথে গিয়েছিলাম ছিপ নিয়েছিলাম ছিপের সাথে যা যা থাকে বঁড়শি তাপর ফেদার টাইপের একটা সাদা মতো এ কর্ড থাকে সেগুলো নিয়ে গেছিলাম একটা বালতি নিয়ে গেছিলাম সেখানে গিয়েই মাছ ধরেছিলাম আমার আমার সেইটুকুই অভিজ্ঞতা আছে ওখানে আমার একজনার বাড়ি ছিলাম না ওদের বাড়িতে আমরা একটু ঘুরতেও গেছিলাম ওদের বাড়িতেই মানে মাছটা ধরার পর ওখানেই আমরা ছিলাম ছিয়ে আমরা রাত্রিবেলা বাড়ি এসছি সেরকম কোনো আমার এ নেই

আগে কোনো কোনো দিন মাছ ধরতে গিয়েও আমরা কোনো ভ্রমণ করি নি সেরকমভাবে কিছু করি নি